হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ আমি মাটি বিক্রি করি বলুন হ্যাঁ হ্যাঁ আপনার কীরকম কোয়ালিটির মাটি লাগবে বলুন এঁটেল বেলে দোআঁশ কীরকম মাটি আপনার দরকার বলুন এঁটেল তো এঁটেল মাটিটা হচ্ছে গিয়ে আঠা আঠা টাইপের আর বালি মাটিটা হচ্ছে গিয়ে জল যেটা টেনে নেয় সেরকম ধরনের হ্যাঁ হ্যাঁ তাহলে আপনি দোআঁশ মাটিটা লাগাতে পারেন ওটা বেশ বেশ ভালো গাছপালাও হতে কাদাকাদাও অতটা হবে না হ্যাঁ পাঁচশো টাকা গাড়ি লাগবে আমার প্রতি গাড়িতে কুড়িটা করে বস্তা থাকবে কুড়ি বস্তা পাঁচশো হ্যাঁ কুড়ি বস্তা পাঁচশো টাকা হ্যাঁ হ্যাঁ অবশ্যই না পাঠিয়ে দেবেন নাহলে ফোনে আমি গিয়ে দেখে নেবো আপনার জায়গাটা আপনার সাথে দেখা করে নেবো একটু পরে কথা বলছি পরে কথা বলছি